কেউ আমার ফটোগ্রাফির প্রশংসা করলে আমার সেটা ভীষণ ভালো লাগে এবং আমি সেটা খুব ভালোভাবে নিই এমনকি মানুষের প্রশংসার জন্যেই আমি আরও ভালোভাবে ছবি তোলার চেষ্টা করি আর আমি কোথাও বেড়াতে গেলে যেখানেই বেড়াতে যাই না কেন ছবি টবি তুলে বেশি করে তুলি বেশি করে ভিডিও করি যাতে আমার বাড়িতে যারা থাকে বা বাড়ির আশেপাশে যাদের সঙ্গে আমার খুব ভালো ভাব তাদেরকে দেখাই এবং তারা আমার ছবির প্রশংসা করে বা দেখুক আমি কেমন এনজয় করেছি